সারাদিন জল প্রয়োজন হয় এমন বিভিন্ন জিনিসগুলি হলো টিউব ওয়েল টাইম কল পাম্প জলাশয় পুকুর নদী মিনি ইত্যাদি এই সমস্ত জায়গা থেকে সারাদিন জল আসে এবং জল যেসমস্ত জায়গার মধ্যে রাখা হয় সেগুলি হলো মগ বোতল ফ্রিজ গামলা বাটি হাঁড়ি মাটির হাঁড়ি ফিল্টার ইত্যাদি